স্থানীয় শিল্পীরা আমার স্থান এবং রাজ্যের শিল্প ও সংস্কৃতিকে সামগ্রিকভাবে সংরক্ষণ করার চেষ্টা করে বিভিন্ন উপায়ে শিল্পীরা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন দেশে বিদেশে গিয়ে তাদের শিল্প প্রদর্শন করে এছাড়া বিভিন্ন প্রচার ও বিজ্ঞাপনের মাধ্যমে এবং অনলাইন অ্যাপস ও ইউটিউবে তাদের শিল্পী কলা দেখায় এবং রাজ্যের শিল্প সংস্কৃতিকে অনেক উন্নতি করে চলেছে তারা এগুলোকে সংরক্ষণ করে যাতে ভবিষ্যতের মানুষ জানতে পারে যে কীভাবে আমাদের স্থানীয় শিল্পীরা সব জিনিসকে ফুটিয়ে তুলছে এবং এই সংস্কৃতির আসল ঐতিহাসিক ও তাদের মূল্য দিতে শেখে এবং তাদের প্রভাবিত করে